হ্যাঁ বলেন এই নিয়ে কী বলবো এ তো আজকে দশ বছর থেকে এরকমই দেখা যাচ্ছে যে রাস্তা ভাঙা কোনো অসুস্থ পেশেন্ট নিতে যেতে অসুবিধা হয় আরেকটা হচ্চে যেহেতু গাড়ি বাইক এই সব যাদের প্রচুরই অসুবিধা হয় অ্যাক্সিডেন্টও হয় মাঝে মাঝে তারপরে বা বাচ্চারা খেলাধুলা করে ওদেরও অসুবিধা হয় সামনে এরকম রাস্তা খারাপ আমি নাহলেও কুড়ি বছর আর রাস্তা বললাম রাস্তাতেও খুব জলও জমে খুব মানে খারাপ অবস্থা বৃষ্টির দিনে তো খুবই খারাপ অবস্থা হয় ড্রেনের থেকে নোংরা এপাশ দিয়ে ওপাশ দিয়ে তারপরে হচ্ছে গাড়ির লাইন খুব ট্রাফিক হয় বাচ্চারা স্কুল যেতে সমস্যা হয় অনেকবার জানানো হয়েছে এরকমই পাতলা ওই যে যেটা হয় ইট বালি সিমেন্ট যেটাকে বলে পিচের রাস্তা না ওরা দেয় না ওটা মানে মোট কথা ওই ছয় মাস গ্যারেন্টি চলে তারপরে যেইকে সেই ওরকমই হয় এই জন্য মানে অনেকবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনাকে বলে কী লাভ আপনি তো ঠিক করতে পারবেন না যদি আপনি খ মানে খ মানে নিউসটা দেখানোর পর যদি এখন পঞ্চায়েতরা বুঝে তারপর হচ্ছে ফাইল হয় নিউসটা তারপর যদি সবাই বুঝার পর যদি হয় তাহলে তো ভালো কথা অনেকবার আজকে আজকে আমি বলে না অনেকজনই এই রিপোর্ট বা অনেক সংবাদ থেকেই চ্যানেল থেকে এরকম মানে আসে দেখে মানে সবাই এরকম ইসে হয় প্রত্যেক বছর বলছে এই হবে কালী পূজার পর হবে দুর্গা পূজার পর হবে এই তো চলছে নতুন বছরে হবে তাই না না না না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ চলে কিন্তু ওই তো অ্যাক্সিডেন্ট হয় বাচ্চারা থাকে রাস্তায় ওরাও সবার বাড়ি তো আর সমান না কারো বাড়ি রাস্তাতেও থাকে গেটের হচ্ছে রাস্তা এরকম রোডের সামনে বাচ্চারা খেলাধুলা করে হ্যাঁ আপনি যদি করতে পারেন তাহলে খুব ভালো হয় ধন্যবাদ